হ্যালো দাস এজেন্সি হ্যাঁ বলছি আমি যে আপনাকে গাড়ি বুক করেছিলাম গতকাল আপনাকে বললাম যে এরকম আমি কলকাতা বেড়াতে যাবো বাগনান থেকে কলকাতা ভিক্টোরিয়া আর জাদুঘরে বেড়াতে যাবো আপনি বললেন যে দশটার মধ্যে গাড়ি চলে আসবে আমি সেই মতো নিয়ে পরিবার নিয়ে বউ বাচ্চাকে নিয়ে বাগনানে দাঁড়িয়ে আছি দশটার জায়গায় এখন বারোটা বাজলো এখনো পর্যন্ত গাড়ি এসে পৌঁছালো না আপনি ড্রাইভারের নাম্বার দিলেন ড্রাইভারকে ফোন করছি সেই দশটা থেকে বলে যাচ্ছে আসছি আসছি এখন বারোটা বাজলো আপনাকে আর আসতে হবে না আপনি ড্রাইভারকে ফোন করে বলে দিন যে আর গাড়ি নিয়ে আসতে হবে না আর যা কথা হয়েছিল যে চার হাজার টাকা আমি হাজার টাকা আপনাকে অ্যাডভান্সও করেছিলাম আপনি সেই হাজার টাকা আপনাকে ফেরত দিয়ে দিন আর আমি এই ট্রিপটা ক্যান্সেল করছি আর আমার এই নাম্বারে এই ফোন নাম্বারে আমার গুগুল পে করা আছে আপনি এই নাম্বারেই টাকাটা ফেরত পাঠিয়ে দিন